আমার পরিবারের মধ্যে আমি ঘুরতে খুবই ভালোবাসি নানান জায়গায় ঘুরতে যাই ট্রাভেলস বলতে ট্রেনে যেতেই বেশি ভালোবাসি বাসে গেছি কিন্তু বাসে যেতে প্রচুর কষ্ট হয় অনেক টাইম লেগে যায় তাই জন্য ট্রেনেই ঠিক আছে বেটার ট্রেনেই আমি বেশি ঘুরতে ভালোবাসি ট্রেনে করেই অনেক জায়গায় ঘুরেছি ট্রেনে তাড়াতাড়ি পৌঁছে দেয় বা ট্রেনে রিলাক্সে যাওয়া যায় খাবার দাবার সব কিছুই ট্রেনে আর বাসে গেলে তো অনেক কষ্ট ঝামেলা সারা দিন ঘুরে ঘুরে শরীল ক্লান্ত তখন আর ঘোরার এনার্জিটাই থাকে না ঘুরতে যাচ্ছি মানে কী ঘোরার তখন কোনো এনার্জিই আর থাকে না ওই জন্য ট্রেনেই বেটার ঠিক আছে আবার আমার একটা স্মরণীয় দিন হচ্ছে ওই ট্রেনের টিকিট কেটেছি ঘুরতে যাবো দার্জিলিং ধরো মানে আমরা কয়েকটা ফ্যামিলি মিলে তিন চারটে ফ্যামিলি যাচ্ছে যেতে যেতে আমরা পৌঁছে গেছি ওরা বলছে আমরা যাচ্ছি তোমরা আগাও বলে আমরা আগে গেছি গিয়ে দেখছি যে আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আসছেই না ফোন করছি এই যাচ্ছি এই যাচ্ছি বলতে বলতে ট্রেনটা ছেড়ে বেড়িয়েই চলে গেলো টাইম সে হয়ে গেছে ট্রেন ছেড়েও দিয়েছে কী করবো তারপর দেখছি লাস্টে গেছে টিকিটটা নিয়ে ট্রেনই ছেড়ে দিলো এটাই স্মরণীয় এখনো মনে পড়ে যে এরকমই আমাদের কিছু একটা জীবনে হয়েছে স্মরণীয় দিন